হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আছে আছে হ্যাঁ বলুন আপনি হ্যাঁ আপনি নিয়ে আসুন ডাক্তার আছে দেখে তারপরে ওনার গার্জেনকে নিয়ে আসবেন আর টাকা সঙ্গে করে নিয়ে আসবেন না ওনার ওনার গার্জেন হিসেবে তো সই করতে লাগবে তা ওনার গার্জেন হয়ে যদি আপনি সই করতে আপনি দু দু তিন হাজার টাকার মতো দু তিন হাজার টাকার মতো হাতে ধরে রাখুন যেমন কেরকম কী নেয় উনি তো বারোশো টাকা ভিজিট

হ্যাঁ হ্যাঁ আছে আছো আমি বলছি বসিয়ে রাখতে হুম আধার কার্ড নিয়ে আসো সঙ্গে করে নিয়ে আসো হুম হুম হুম হুম আচ্ছা ঠিক আছে কখন থেকে হচ্ছে বাচ্চাটার ওই ওষুধগুলোও সঙ্গে করে নিয়ে আসবেন ওই ওষুধগুলোও সঙ্গে করে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ রাখুন ঠিক আছে